হ্যাঁ খেলা মানুষের পুরো জীবনের উপর প্রভাব ফেলতে পারে এর অনেকগুলি উপায় আছে কারণ খেলা সাধারণত আমাদের জীবনে শুধু শারীরিকচর্চার নয় এছাড়াও মন ভালো রাখে এবং শরীরকে সুস্থ রাখে স্বাস্থ্য ভালো রাখে খেলা খেলাধুলার দ্বারা আমাদের মানসিক চিন্তা ভাবনা আরো উন্নত হয় এবং আমাদের শরীর আরো সুস্থ থাকে এবং আমরা অনেক প্রতিযোগিতা ও সহযোগিতার উপাদান করতে পারি খেলার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি খেলাধুলার মাধ্যমে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় যার জন্য আমরা ভালোভাবে পড়াশুনাও করতে পারি এবং খেলাধুলা আমাদের মন ভালো রাখে এবং খেলাধুলার মাধ্যমে অনেক নতুন বন্ধু তৈরি হয় খেলাধুলো আমাদেশ শরীরে একটি বিরাট বড়ো দিক এবং খেলাধুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন রকম শরীরচর্চাও হয়ে থাকে